এটা কি মায়া হোটেল আপনাদের আমি খাবার অর্ডার করেছিলাম তিনখানা খাবার ঠিক সময়ে ডেলিভারি পেয়েছি কিন্তু খাবারটা মুখে দেওয়ার মতন নয় শুনুন আমি বলছি কথাটা শুনুন প্রথমে ডালটা ঢাললাম সে তো জলের মতন চলে গেলো নুনে ভরা সবজিটা নিলাম সেটা হাফ কাঁচা হাফ সিদ্ধ এবার ভাবলাম মাংসটা খাব মাংসটা যেই কামড়ালাম বাসি গন্ধ ছাড়ছে মনে হলো তা আপনারা এইভাবেই যদি খাবারগুলো ডেলিভারি দেন আপনাদের ব্যবসা টিকবে তো মানুষের শরীরের সম্পর্কে আপনাদের কোনো জ্ঞান নেই যে এই জিনিসটা খেলে খারাপ হবে পয়সার বেলা আপনারা ঠিক গুনে নিচ্ছেন তাই আমাদের শিক্ষা হয়ে গিয়েছে শিক্ষা হলো আমাদের আপনাদের হোটেলে আর খাবার আমরা অর্ডার দেবো না রাখছি